ভারতীয় শিক্ষা ব্যবস্থাটা আমাদের কিন্তু খুব ভেঙে পড়েছে আমাদের যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সরকারি স্কুলে আমাদের ভালো ভালো শিক্ষক নাই তারা ভালো শিক্ষক নিয়োগ হচ্ছে না ভালো শিক্ষক নাই ছেলেদের যে বাচ্চাদের যে পড়ানো হবে সেইসমস্ত কোনো ভালো কোনো ব্যবস্থা নাই পড়াশোনাতো একদম নাই যদি যাদের পয়সাপাতি একটু আছে তারা ইংলিশ মিডিয়ামে ভালো একটা জায়গায় দিচ্ছে দিয়ে তারা পড়াশুনা করে তারা বিদেশে চলে যাচ্ছে আমাদের দেশের যেটা দরকার দেশের ছেলেমেয়েদের যেটা রাখা দরকার সেটা আমাদের দেশে কিন্তু এটা নাই আর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষক নিয়োগ হচ্ছেনা আমাদের শিক্ষা মানে টিচারদেরকে যে মানে জয়েন করানো সেই জিনিস আমাদের হচ্ছে না ওই জোড়াতালি দিয়ে দিয়ে কাজ হচ্ছে এইভাবে পড়াশুনো ব্যবস্থাটা আমাদের খুব খারাপ যাদের একটু পয়সা আছে তারা হয়তো করিয়ে নিচ্ছে কিন্তু সবার তো সমান নয় তাই পড়াশোনা অবস্থাটা খুবই খারাপ